হ্যাঁ আমাকে বাংলা থেকে বাংলা ভাষায় কিছু অনুবাদ করতে দেওয়া হয়েছিল দিয়ে তো আমি পড়াশোনা করেছি তো সেক্ষেত্রে পরীক্ষার খাতায় কিন্তু এরকম অনেক কোশ্চেনই আসে যেগুলো কিন্তু অনুবাদ করতে দেওয়া হয় বাংলা থেকে বাংলা ভাষায় তো সেক্ষেত্রে আমার অভিজ্ঞতাটাও কিন্তু ভালোই ছিল আর এটা করতে করতে কিন্তু মানে অভিজ্ঞতা মানুষের তো যে কোনো শিক্ষা হোক যে কোনো কাজ হোক সেটা কিন্তু করতে করতে কিন্তু অভিজ্ঞতা হয় তো এটাও আমি অনেকবার প্র্যাকটিস করে করে আমি ওটা করেছিলাম তো আমার সেক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতাটা ভালোই ছিল কোনো অসুবিধা হয়নি আমার ওরকম অনুবাদ কিন্তু করতে মানে দিলে আমি সহজেই সেটা করে দিতে পারি সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয়নি